মাছ ধরতে গেলে যেমন প্রথমে আমরা নিয়ে যাই কী জাল বোট বা নৌকা এইসবভাবে যেসব মাছ ধরতে প্রথমে নিয়ে যাই এই সব জিনিসপত্র নিয়ে গিয়ে মাছ ধরি ও তার বিভিন্ন সময়ে ওয়েদার খারাপ কারণে সেসব ঠিক মতো গুছিয়ে গাছিয়ে আনতে পারি না বা

মতো পরিবেশ পরিস্থিতি এ হয় না যে কীভাবে এই নিয়ে আসব বা নিয়ে যাব সরকার আমাদের জন্য সেই ব্যবস্থা করেছে বা প্রয়োজনীয়তো প্রয়োোজনীয় মতো জিনিসপত্র দিয়েছে যেমন এখন মাছ ধরতে গেলে বিশেষ করে দেখা যায় যে যে নদীতে বা বনে যেতে গেলে যে পাস লাগে পাসের ব্যবস্থা করে দিয়েছে যে আমি একটা দীর্ঘমেয়াদী পাস নিয়ে মাছ ধরতে গেলে আমি যে এতদিন নদীতে থাকব বা এ থাকব সরকার আমার যদি কোনো ক্ষয়ক্ষতি বা কিছু হয় সরকার তার সহযোগিতা করে আর্থিকভাবে হোক বা অন্য কিছু দিয়ে হোক সব কিছু ক্ষেত্রে একটা সহযোগিতা করে যেমন দেখা গেল নদীতে গেলে কত রকমের বিপদ বিপর্যয় আসতে পারে সেইগুলো সরকার এমন একটা সিস্টেমের মধ্যে এনেছে যে কোনোভাবে এ ক্ষতি হলে পরিবার পিছু একটা আর্থিক সাহায্য করে বা আমার জাল বা নৌকার যদি কোনো ক্ষতি হয় তারও একটা ব্যবস্থা করবে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারি অনুদান যেমন যে সমস্ত যে বোট যদি ডুবে যায় যে বাই চান্স ঝড় বর্ষার কারণে বা অন্য কিছু হলে যে বোট ডুবে গেল কি নৌকা ডুবে গেল তা দেখা যাবে দেখা যাবে যে সরকার তার ট্রলার বা আমার যদি পাস থাকে তা ওটা তুলবে বা নূতন করে তার জন্য কিছু ধার্য করা পলিথিন পেপার ইত্যাদি দিয়ে সাহায্য করা ইত্যাদি বিভিন্ন বিভিন্ন সরকারি সুবিধার মাধ্যমে আমরা এখন মাছ ধরার পেশাটাকে ভালো পর্যায়ে নিয়ে গিয়েছে এখন এই মাছ

আমাদের পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে যেসব পরিস্থিতি জায়গা নিয়ে এসেছে সেই সব জায়গাগুনো থেকে দেখা যায় যে মাছ বিদেশে রপ্তানিতেও সরকারি যদি বেশি হিউজ পরিমাণে মাছ আমরা উৎপন্ন করতে পারি সমুদ্র হোক বা নদী থেকে বা খাল বিল জলাশয় থেকে তা সরকারি ন্যায্য মূল্যে বিদেশে রপ্তানি করার সমস্ত প্রক্রিয়া আমাকে সহযোগিতা করে আর বি বিশেষ করে দেখা যায় যে বিভিন্ন আগে যেমন হতো যে ঠক জোচ্চোর এদের হাতে মাছ বিক্রি করতে হতো যে আমার মাছে আমি ন্যায্য মূল্য পাচ্ছি না এখানে গ্রামের কোনো একজনকে দিচ্ছি সে আরেকজনকে দিচ্ছে এরকমভাবে মাছ বিক্রি হতো এখন এখন ডাইরেক্ট এমন সিস্টেম করে দিয়েছে যে তুমি সরকারি যেসব মাছের ইয়ে আছে সেখানে গিয়ে তুমি মাছ দিয়ে আসলে একটা ন্যায্য মূল্যে মাছ তুমি নিতে দিতে পারবে বা তোমার টাকাটাও সাথে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করে দেবে আর বিশেষ করে দেখা যায় যেমন গ্রাম অঞ্চল থেকে একটা মাছ আগে মানুষের এক তো ইয়ে ছিল না যে যোগাযোগ ব্যবস্থা যাতায়াত এখন সরকারি বিভিন্ন অ্যাপস বা যোগাযোগে এমন সিস্টেম করে দিয়েছে যে কোথায় কী বিক্রি কোথায় কী হবে না হবে সব কিছু বিস্তারিত জানা যায় মাছ ধরার পেশাটা খুবই ভালো পেশা এবং সরকারি সুযোগ সুবিধার দিক দিয়েও এটা এখন ভালো পজিশনে আছে এমনি আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায় মাছ হচ্ছে দ্বিতীয় স্থানে আছে যদি কিছু বলা যায় যে বাসমতি চালের পরে যদি কোনো পজিশানে যদি কোনো কিছু থেকে থাকে তা মাছ আছে তা সেটা সরকার লক্ষ্য দিয়েছে এবং সরকারি যেসব বিভিন্ন সুযোগ সুবিধা করে রেখেছে সেই দিকে যদি আমরা একটুখানি নিজেদের কিছু বোঝাতে পারি বা ইয়ে করতে পারি যে এই মাছটা এখানে না ইয়ে করে গ্রামের মধ্যে না বিক্রয় করে একটু সব কিছু এখন ইন্টারনেটের যুগ সব কিছু জেনে বুঝে সব জায়গায় একটু ঘুরে আর ফোনের অ্যাপসের মাধ্যমে জায়গাগুনো দেখে নিয়ে সেখানে গিয়ে যদি মাছটা আমরা সংরক্ষিতভাবে নিয়ে গিয়ে যদি সেখানে বিক্রয় বা কিছু করতে পারি তো একটা ভালো হিউজ পরিমাণ অ্যামাউন্ট আমাদের আর্থিক সাহায্য করে আরও সবথেকে বড় কথা হচ্ছে এটা আমাদের জীবিকা নির্বাহর সবথেকে বড় দিক দিয়েও ভাবা যায় কারণ একটা জিনিস মাছ